হ্যালো এটা কি বই দোকান হ্যাঁ কী বই আছে কোন ক্লাসের এইট নাইনের বই আছে দাম কতো সব বই আছে নাইনের আচ্ছা দেবাশীষ মল্লিকের বই আছে আ খাতা আছে বই কত আছে ছেলেমেয়ে অনেক আছে কেজি দরে বিক্রি হবে পেন আছে পেন ঠিক আছে যা বই আছে সব লাগবে অনেক ছেলেমেয়ে আছে এখানে আমাদের স্কুল পাঁচটা অনেক লাগবে একটু জোরে বলো বোঝা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে তাহলে আসবো কটার সময় আসব ছটা ঠিক আছে ঠিক আছে রাখছি